হ্যালো হ্যাঁ বলছি দিদি মানে বাসটা তো খারাপ হয়ে গিয়েছে অনেকক্ষণ হলো আমার তো লেট হয়ে যাচ্ছে অফিসে তো দিদি একটু বলুন না কখন বাসটা ছাড়া হবে ও আচ্ছা কিন্তু একটু তাড়াতাড়ি একটু খবর নিয়ে যদি বলতেন খুব ভালো হতো কারণ আমার অন্য বাসে যাওয়ার মতো তো পজিশন নেই এই বাসটাই আমার অফিসের সামনে দিয়ে যায় তো এটাতে গেলেই আমার সুবিধা হতো অন্য রুটের বাসে গেলে তো আমার হবে না ব্রেক করে করে যেতে হবে তাতে অনেকটাই লেট হয়ে যাবে আমার একটু দেখুন হ্যাঁ যদি কুড়ি মিনিটের মতো মধ্যেও হয়ে যায় তাও হবে হ্যাঁ দিদি একটু চেষ্টা করুন আচ্ছা আচ্ছা আচ্ছা না আমার কুড়ি মিনিটের মধ্যেই দেখব আর যদি না হয় আমি ব্যাকে চলে আসব আমি আর অফিসে জয়েন করব না তাহলে বাড়ি আসা ছাড়া আমার আর রাস্তা নেই তাহলে বাড়ি ফিরতে হবে আমাকে কী প্রবলেম হয়েছে বাসটার যদি তাও জানা যেত যে শুধু চাকার প্রবলেম কি না